আমি একটা চাকরি পেয়েছি আমার বাড়ি থেকে অনেকটা দূরে যেতে হয় সেখানে তো আমার সেখান থেকে আসতে রাত হয়ে যায় তো আমাকে সেখান থেকে সেখান থেকে আমি একটা ক্যাব ড্রাইভারের নম্বর নিয়েছি তো ক্যাবটা সেই ঠিক টাইমে পাওয়া যায় কি না সেটা জানার জন্য কারণ ক্যাবে করে এসে আমাকে ট্রেন ধরতে হবে রাত্রে তো টাইমে ট্রেনটা না ধরলে আমি ঠিক টাইমে বাড়ি আসতে পারব না সেই জন্য আমি ক্যাব ড্রাইভারের নম্বর নিয়েছি নম্বর নিয়ে তার সাথে যোগাযোগ করার চেষ্টা চেষ্টা করেছি তো হচ্ছে যদি আমি ক্যাব ড্রাইভারের সাথে কথা বলব যদি ঠিকঠাক সময় ক্যাব ড্রাইভার আসতে পারে তো তা হলে আমি চাকরিটা করব না হলে আমার চাকরিটা করা হবে না